পশ্চিমবঙ্গে আসলে পর্যটকদের প্রথম ধারণা হচ্ছে যে বাঙালি বরাবরের জন্যেই তারা নিজেদেরটা করে এসে তারা কাজটা করতে পারেন না তারা এসে তাদের কাজের মধ্যে ইয়ে করে এবং তাদের থেকে বিভিন্ন রকমভাবে তারা তাদের কাছ থেকে ঠগতে পারে একটি এদের একটি এদের বাইরের যে থেকে যারা বাঙালিদের কাছে আসে তো ভুল ধারণা কিন্তু বাঙালি তারা এটা খুব ভালো করেই জানে যে বাঙালি অতিথি পরায়ন বাঙালি বিভিন্ন ধরনের জায়গায় এবং পরিবেশগত কিছু সমস্যা থাকে বাঙালি এলাকাতে অনেক বেশি দু নম্বর মানুষেরও বসবাস থাকে যারা তাদেরকে উদ্বেগ বা তাদেরকে সমস্যার মধ্যে ফেলতে পারে